আমি যখন দূরে কখনো বাইক নিয়ে বেড়াতে যাই তখন প্রথম আমার দায়িত্ব থাকে যে বাইকটাকে প্রথম আমি আগে সার্ভিস করিয়ে নিই যাতে আমার বাইকে কোনো সমস্যা না থাকে তারপরে আমি বাইকে যত সমস্ত কাগজ আছে যেটাই আমার নিজের বাইক তার প্রমাণপত্র সব আমি নিজের কাছে রাখি এবং নিজের লাইসেন্স নিজের আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছুই রাখতে হয় তারপর কিছু খাবার মানে বাড়ি থেকে করে নিয়ে যাওয়াও খাবার এবং কাঁচা খাবারও কাঁচা সবজি ফল এই সব কিছু রাখি এবার মিনি স্টোভ মানে কোনো জায়গায় রান্না করার জন্য আমার এইগুলো দরকার পড়ে ওই জন্য মিনি স্টোভটাও আমি নিয়ে নিই এবার আগুন ধরানোর জন্য ম্যাচিস থাকে আমার কাছে এবার এছাড়া জল কিছু এবার পেট্রোল যাতে রা মাঝ রাস্তায় যদি আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় যদি গাড়ির কাছে প্রেট্রোল পাম্প না থাকে তাহলে আমি গাড়ির পেট্রল ভরানোর জন্য পেট্রোলটাও নিয়ে রাখি এবার গাড়ির যদি এমার্জেন্সি কিছু খারাপ হয়ে যায় তার সারানোর জন্য কিছু যন্ত্রপ্রাতিও নিয়ে থাকি এবার ঘুরতে যাবার জন্য এবার জামা কাপড় তো অবশ্যই নিতে হবে জামা কাপড় এই সবই নিয়ে থাকি